আমার ভিভো ফোন ওয়াই সিক্সটিন ফোনটার যেমন অনেক ভালো দিক আছে সেরকম কিছু কিছু নেতিবাচকও দিক আছে যেগুলো বলতে গেলে প্রথমে বলতে হয় আমার ফোনের দাম অন্যান্য ফোনের তুলনায় অনেক বেশি যা আমার ফোনটার ঠিক অতোটা ভালো লাগেনি দ্বিতীয়ত ফোনটা একটা কিছু একটানা কিছুক্ষণ ব্যবহার করলে খুব গরম হয়ে যায় অত বেশি মানে ভালো হয় না তৃতীয়ত এই ফোনের ছবি অন্যান্য ফোনের তুলনায় অত উজ্জ্বল হয় না পিছন দিকের ছবি যদিও ভালো আসে সামনের দিকে অতোটা ভালো আসে না এছাড়াও শব্দ খুবই আস্তে শোনা যায় এগুলো বাদ দিয়েও ফোনটা ব্যবহার করতে আমার তেমন কিছু অত অসুবিধা হয় না